বাইকে আমি অবশ্যই যত্ন নিই এবং আমি তো খুব যত্ন নিই আমার আর যারা বাইক লাভার হবে তারা অবশ্যই বাইকের যত্ন নেবে আর আপনার বাইক আপনি অবশ্যই যত্ন নেবেন তো যত্ন নিলে আপনার বাইক ভালো লাগবে সুন্দর লাগবে দেখতে তো যত্ন আপনি অবশ্যই নেবেন বাইক চালানো মাঝে ক্লান্তিকর হতে বলতে হ্যাঁ ক্লান্তি তো হবেই কারণ আপনি কোনো মনে করুন লং রুটে যাচ্ছেন তো আপনার মাজা ধরবে পা হাত পা ধরে যাবে তো একটা ক্লান্তি একটা বোধ আসবেই কারণ আপনি এক ঘন্টা দু ঘন্টা তিন ঘণ্টা কন্টিনিউ একই বসে আছেন একইভাবে আবার অনেক দূর আপনি লং ড্রাইভ করছেন তারপর অনেক কিছু আর কি আপনি বহন করছেন জিনিসপত্র তো আপনাকে তো ক্লান্তি লাগবেই ক্লান্তি আপনার আমার নয় এটা সবারই স্বাভাবিক ব্যাপার ক্লান্তি সবারই লাগে তো আমার রুটের কথা বলতে রুট বলতে মনে করুন রুট প্রথমত আমরা যে গন্তব্যস্থলে বেরবো ওর জন্য একটা ম্যাপ তৈরি করে নিই বা তৈরি করার পর যদি মনে করুন কোনো জায়গায় সমস্যা হচ্ছে গুগল ম্যাপ তো এখন অ্যাভেইলেবল সবসময় তো গুগল ম্যাপে একটু সাহায্য নিই বা সেই গন্তব্যস্থলে পৌঁছানোর জন্য তো সেই গন্তব্যে পৌঁছে গেলেই আপনার সমস্যা আপনি দূর হবে এবং অবলম্বন করে থাকেন বলতে সতর্কতা অবলম্বন ও করতে অবশ্যই থাকে কারণ আপনি বাইক চালাচ্ছেন তো সতর্কতা নিয়ে চালাতেই হবে কারণ কখন কী হবে বলা যায় না তো আপনি যেখানেই থাকুন না কেন যে মুহূর্তেই যাচ্ছেন না কেন হেলমেট অবশ্যই পরা দরকার অন্তত হেলমেট তো পরা দরকার এখন তো মানুষ হেলমেটও পরছে না তো আপনি লং ড্রাইভে যখন বহুত দূর যাবেন প্রত্যেকটা গার্ড হেলমেট এগুলো সব রেডি হয়ে বেরনো অবশ্যই উচিত তা আমি এটা অবলম্বন করব আর কি